দীর্ঘ টাইম বাইক ভ্রমণের জন্য সুস্থ থাকার একটাই উপায় আমি করি কিছুখন পর পর আমি একটু ব্রেক নিই একটু রেস্ট নিই

বোতলে জল থাকে একটু জল খেলাম একটু জল মুখে হাতে দিলাম তার পরে বেরোলাম এবং কিছুখন পরে হয়তো আবার একটু রেস্ট নিলাম একটু দোকান দেখে সেখান থেকে সেখানে গিয়ে একটু কোনো নাস্তা করলাম হয়তো দুটো মিষ্টি খেলাম একটু জল খেলাম বা একটু দই খে খেলাম তার পরে গাড়ি ছাড়লাম তবে পিঠে বাগ ব্যাগ থাকলে পরে কিছুটা অসুবিধে কষ্ট হয় কিন্তু সেটা তো আম পিঠে ব্যাগটা তো আমাকে নিতেই হয় তা দূর সফরে যেতে গেলে পরে কিছু জলের বোতল কিছু দরকারি তোয়ালে কাপড় রাখতে হয় অসুবিধে হলে পরেও সেটা অসুবিধে মনে হয় না কারণ ওগুলো তো আমার প্রয়োজনীয় তাই এমন কিছু অসুবিধে হয় না ব্যাগটা রাখতে হয় প্রয়োজনও তো আছে তো এই এইভাবেই চলি